আমি চন্দ্রকোণা থেকে কলকাতা যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম তো কিছু টাকা আমিই অগ্রিম দিয়েছিলাম আমিই আমার শরীরের অসুবিধার জন্য আমি এখন যেতে পাচ্ছি না দয়া করে যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ফেরত দেন খুব উপকৃত হই